আমার যে পাঁচটা তারিখের কথা মনে আছে আঠাশে অক্টোবর দু হাজার সতেরো পাঁচই নভেম্বর দু হাজার আঠেরো দশেই জানুয়ারি দু হাজার উন্নিশ চোদ্দোই শার্টটা ফেব্রুয়ারী দু হাজার কুড়ি পনেরোই অক্টোবর দু হাজার একুশ